হ্যালো হ্যাঁ দাদা বলছি যে দাদা বলছি যে ওই যে লেংবঙ্গের যে আমাদের কাপড়ের ব্যবসাটা আছে হুম ওইটা কী মনে হয় মানে ভালো চলছে হ্যাঁ দাদা এই কথাটা মন্দ বলেননি কারণ হুট করে তো একটা দোকানে আসবে না হ্যাঁ তো আমাদের যেটা একটু প্রথমে একটু লসে ছেড়ে দিতে হবে ঠিক আছে দাদা মানে প্রথমে লসে বলতে একটু ইয়েতে ছাড়তে হবে যাতে কাস্টমারগুলো একটু ধরা যায় হুম কাস্টমারগুলো ধরার জন্যে আমাদের কী করতে হবে প্রথম দিকে একটু লসে ছেড়ে দিতে হবে তারপর যখন কাস্টমারগুলো আমাদের হাতে চলে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে এটাই করব হ্যাঁ ঠিক আছে র রাখছি হ্যাঁ আচ্ছা রাখছি তাহলে এখন রাখি ঠিক আছে